বর্ষা মরশুমে আমাদের এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তো আমি কোন স্কেল নেই আমার আমরা সাধারণত স্কেলের মাধ্যমে বলতে হয় বলতে পারব না কিন্তু যা বর্ষা হয় তাতে পুকুর আশেপাশে আমার চারপাশে যে পুকুর আছে ছোটো ছোটো নালা আছে বা ছোটো খাল মতো যেগুলো আছে সেগুলো ভরে যায় তো বর্ষার মরশুমে যখন বৃষ্টি হয় তখন দেখা গেল এক পশলা খুব জোরে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল তারপর কিছুক্ষণ হয়তো দেখা গেল একটু আকাশটা মেঘলা হয়তো ঘন্টাখানেক কি একঘন্টা কি দুঘন্টা মতো রেস্ট আছে আকাশটা মেঘলা করে রয়েছে কালো করে রয়েছে তারপরে আবার ঝমঝম করে কিছুটা বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমে যায় যে যে জায়গাগুলো নতুন মানে নীচু জলগুলো সঙ্গে সঙ্গে বেরুতে পারে না বেরোবার মতো মানে ড্রেনের ব্যবস্থা নেই বা ড্রেনগুলো জমে থাকলে তো তখনই সেখানে জল জমে যায় আর বর্ষা মরশুমে সব জায়গায় যে রকম বৃষ্টি হয় এখানেও হয় তাতে করে

ভালোই লাগে